হ্যাঁ আমি ভিডিও গেম সম্পর্কে সচেতন এবং আমি আগেও এই ভিডিও গেমসগুলি খেলেছি এবং আমি যেইগুলি খেলেছি সেগুলো হলো তেমন নানা রকমের নাম আছে ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি ইত্যাদি যেসব ভিডিও গেমসগুলো যে ক্যান্ডিক্রাশ ইত্যাদি যেসব ভিডিও গেমসগুলি রয়েছে সেগুলো খেলতে বাচ্চাদের খুবই মজা লাগে তো এইগুলি খেলার ফলে বাচ্ছাদের পড়াশোনা থেকে মন পড়াশোনায় মন লাগে না এবং তারা পড়াশোনা করতে চায় না এবং সব সময় ভিডিও গেমসের প্রতি আকৃষ্ট থাকে এবং সেই ক্ষেত্রে সেই ভিডিও গেমসগুলি ক্ষতি করে বাচ্চাদের এবং তারা মোবাইল ও গিলের প্রতি আসক্ত হয়ে যায় এই ক্ষেত্রে আমি সে দিক থেকে খুবই সচেতন হয়ে গিয়েছি এবং আগে আমারাও এএই নেশা লেগেগিয়েছিলো ভিডিও গেমস খেলা এবং আমি আর সেগুলো পছন্দ করতাম কারণ সেগুলো খেলতে খুবই ভালো লাগতো এবং মজা লাগতো খেলতে